হ্যাঁ আমার পছন্দের প্রিয় লেখক আছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কারণ তিনি এমন একজন লেখক যিনি সবার মন আকৃষ্ট করেছেন তাঁর লেখা বইয়ের মাধ্যমে তাঁর লেখা বইগুলি হলো দুই বিঘা জমি বোঝাপড়া সোনার তরী শেষ চিঠি নারী প্রার্থনা তবু মনে রেখো আমি একজন ব্যক্তি হিসেবে লেখকের তার লেখার ধরনই পছন্দ করে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন লেখক যিনি বাচ্চা থেকে বয়স্ক সবার মনে আনন্দ দিয়েছেন তাঁর লেখা বইয়ের মাধ্যমে তিনি সবার মন আকৃষ্ট করেছেন যখন দেখি আমার প্রিয় লেখক অন্যজনেরও প্রিয় লেখক তখন আমার খুব ভালো লাগে কারণ আমার প্রিয় লেখকও অন্য কারও মন অন্য কারও প্রিয় লেখক হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিই খুব ভালো লেখ লেখক যিনি বাচ্চা থেকে বাচ্চাদের জন্যও লিখেছেন বয়স্কদের জন্যও লিখেছেন তিনি বাচ্চা থেকে বয়স্ক সবার মনে আনন্দ দিয়েছেন আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরই শ্রেষ্ঠ লেখক আমি আমার প্রিয় লেখক হিসেবে তাই রবীন্দ্রনাথ ঠাকুরকেই বেছে নিয়েছি